ওজন কমানোর জন্য আমার গ্রামে জনপ্রিয় কিছু ঘরোয়া প্রতিকার হলো সকালবেলায় হাঁটা এবং সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম জলে লেবু ও মধু মিশিয়ে খাওয়া এবং টক দই খাওয়া